ঘোড়ায় চড়ার একটি অভিজ্ঞতা শেয়ার করছি উত্তরকাশি থেকে কেদারনাথ যাওয়ার পথে যে ঘোড়ায় চড়েছিলাম সেই পথ মোটেই সহজ ছিল না পথ পাহাড়ি রাস্তার মধ্যে আঁকা বাঁকা এদিক ওদিক হয়ে কখনো চড়াই কখনো উৎরাই ছিল যেখানে ঘোড়ায় চড়া মোটেই সহজকর ছিল না অবশেষে প্রায় একুশ কিলোমিটার ঘোড়ায় চড়ে যখন কেদারনাথ মন্দিরের সংস্পর্শে এসে পৌঁছালাম তখন যেন পথের সেই দুর্গম পথের কষ্ট অনেকটা হলেই লাঘব হয়ে গেছিল